বলছিলাম আপনি পোস্ট অফিসে আছেন ও তা আমার একটা কাজ ছিলো বলছি ওই আমার বাবা মার ফিঙ্গার মেলে না তো নতুন করে আধার কার্ড বানাবো কী কী লাগবে নেই নেই হ্যাঁ ফিঙ্গার মেলে না চাল মানে কো রেশন পাই না তারপর হচ্ছে কী ওই মানে কোনো কিচুই পায় না আধার কার্ডের ফিঙ্গার মিলছে না আধার কাডটা অনেক দিন হয়ে গেছে তো পুরোনো হয়ে গেছে ওই কারণে হুম তাই ওই চাইছি মানে আধার কার্ড করতে হলে কী কী লাগবে হ্যাঁ সব আছে

ও

তা বলছি কতো লাগবে টাকা পয়সা চার পাঁচশো দিলে হবে দরকার তো যতো তাতাড়ি হবে ভালো কিন্তু সেটা তো আমার হাতের কাজ না তোমাদের হাতে তোমরা তাতাড়ি দেবে ভালো হবে হ্যাঁ ঠিক আছে রাখছি